আমি একজন পরিবহন এজেন্সির সঙ্গে কথা বললাম আমি বললাম আমি আপনাদের পরিবহন এজেন্সির একজন নিয়মিত গ্রাহক আমি আমার বন্ধু এবং বাড়ির আত্মীয় স্বজনদের সঙ্গে একটু পুরী বেড়াতে যেতে চাই আমি আপনাদের কাছে কিছু তথ্য জানতে চাই আপনি যদি বলেন তাহলে আমার খুব উপকার হয় আমার প্রোমো কোড ব্যবহার করে কি আপনাদের ওই এজেন্সির কাছ থেকে কোনো কিছু ছাড় পাওয়া যাবে তখন উনি বললেন যে না আমাদের এখানে তো কোনো ছাড় পাওয়া যায় না আমাদের তো তিন হাজার টাকা করেই দিতে হয় আমি তখন বললাম কেন সব এজেন্সি তো ছাড় দেয় যেহেতু আমি আপনাদের পরিবহন এজেন্সির একজন নিয়মিত গ্রাহক তাই আমার ওটা দু হাজার টাকাই করতে হবে তখন উনি বললেন যে না আমরা এটা করতে পারব না তখন আমি বললাম ঠিক আছে যদি আপনারা না করতে পারেন তাহলে আমাদের আপনাদের পরিবহন এজেন্সির সঙ্গে আমি আর যাব না আমি অন্য কোনো পরিবহন এজেন্সির সঙ্গে যাব তখন উনি বললেন যে ঠিক আছে আপনি একটা বলুন আমি তখন বললাম আমি পঁচিশশো টাকায় যেতে পারি উনি তাতেই রাজি হলেন